গত শনিবার দিন আমি একটা হেডফোন অর্ডার করেছিলাম যেটি ছিল বোটের হেডফোন আমি সত্যিই খুবই আশা করে ভেবেছিলাম যে বোটের হেডফোন সত্যি খুব ভালো হয় এবং এর খুব নাম গান রয়েছে তো ভাবিনি যে বোটের হেডফোনটা ঠিক এরকম পাবো আমি কারণ বোটের হেডফোনটা আমি সত্যিই ভেবেছিলাম যে আমি আসলে আমি বিভিন্ন রকম জায়গা ট্রাভেল করতে খুব ভালোবাসি এবং আমি ভাবি যে বিভিন্ন রকম জায়গায় যাবো এবং কানে আমার হেডফোন দিয়ে গান শোনা একটা আমার খুবই একটি হবির মধ্যে পড়ে আমার খুব শখের একটা জিনিস তাই জন্য আমি বোটের হেডফোনটা আমি অর্ডার করা কিন্তু বোটের যে হেডফোন আমাকে এতো খারাপ অভিজ্ঞতা দেবে আমি সত্যিই ভাবিনি কারণ হেডফোনটি অর্ডার করার পর বেশ দু থেকে তিন দিন মতো ভালো চলায় ভালোই সব ঠিকঠাক চলছিল হঠাৎ করে দেখলাম যে হেডফোনটা তেমনভাবে কাজ করছে না সাউণ্ডের অনেক কিছু প্রবলেম দেখা যাচ্ছে এমনকি যখন আমি কল রিসিভ করছি তখন আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো সামনে থাকা ব্যক্তি যিনি আমাকে ফোন করেছে তিনি শুনতে পাচ্ছেন না ইত্যাদি এরকম বিভিন্ন রকম সমস্যা আমি সম্মুখীন হচ্ছি এবং আমি যখন চাইছি যে হেডফোনটা আমি ফেরত দিয়ে দেবো তখন আমি ফেরত দিতে পারছি না কারণ আমি যাকে কল করছি ফেরত দেওয়ার জন্য তিনি কল রিসিভ করছেন না এরকম বহু সমস্যা আমি সম্মুখীন হচ্ছি তো আমি চাইছি যে হয়তো এই হেডফোনটা আমার হয়তো শুনে সমস্যা হচ্ছে হয়তো কম্পানিটা কোনও খারাপ নয় কিন্তু আশা করবো যে সামনে কোনও যখন আমি কোনও হেডফোন নেবো বা কিছু কিনবো হেডফোন জাতীয় কোনও জিনিস সেটা যেন ভালো হয়